আমাদের দেশে এখন চিকিৎসাবিদ্যা অনেক উন্নতি হয়েছে সেই উন্নতির কারণে এখন হাসপাতালে চিকিৎসা খুব ভালো হচ্ছে চিকিৎসার জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই যন্ত্রপাতি আসছে দেশ বিদেশ থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে সেই কারণে হাসপাতাল চিকিৎসার জন্যে খুব উপযোগী হয়ে উঠেছে আর ওষুধপত্র যাদের গরিব মানুষ তাদেরকে দান করছে সেই জন্যও খুব ভালো খরচ কম হচ্ছে হাসপাতালে বাইরে হচ্ছে চিকিৎসা হলে চিকিৎসার জন্য খরচাটার পরিমাণ বেড়ে যাচ্ছিল কিন্তু হাসপাতালে চিকিৎসা হওয়ার কারণে খরচা কম হচ্ছে তাই চিকিৎসা পদ্ধতি ভালো হওয়ার কারণে মানুষের সুস্থতার পরিমাণ বেড়ে যাচ্ছে মহামারী থেকে উঠার পরে মহামারী কোভিড থেকে উঠার পর থেকে এখন মানে চিকিৎসাবিদ্যার উন্নতি ঘটার জন্য যন্ত্রপাতি নানা ধরনের এনেছে সেই কারণে চিকিৎসা খুব ভালোভাবে হচ্ছে যেমন সিজার আগে হতো না কিন্তু এখন হচ্ছে বড় বড় অপারেশনের জন্য বাইরে যেতে হতো বিদেশে যেতে হতো কিন্তু সেটা এখন এই দেশের মধ্যেই হচ্ছে আর এলাকার মধ্যে ভালো স্বাস্থ্য কেন্দ্রে গেলে স্বাস্থ্য কেন্দ্রেরও এখন উন্নতি হয়েছে স্বাস্থ্য কেন্দ্রতে এখনও অনেক রকমের রোগী দেখা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে থেকে বাইরের থেকে ডাক্তার এসেছে এসে স্বাস্থ্য কেন্দ্রে গ্রামে চিকিৎসা ব্যবস্থার মানে সুব্যবস্থা করেছে সরকার থেকে যে এই ব্যবস্থার জন্য মানুষের মধ্যে অনেক রোগের পরিমাণ কমে যাচ্ছে আর যে সব বড় বড় রোগে এর পরিমাণ এসেছে কিন্তু চিকিৎসা পদ্ধতি উন্নতি থাকার কারণে মানুষ হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছে চিকিৎসা করতে যাওয়ার কারণে তাদের সেখানে কম খরচে বা বিনা পয়সাতে হচ্ছে যে চিকিৎসা হচ্ছে সেই কারণে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না যে চিকিৎসা জন্য যে অসুবিধায় পড়তে হচ্ছে চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেই জিনিসটার পরিমাণ কমে গেছে আর এখন দেশে সব রকমভাবে সাহায্য করছে আর বাইরের দেশ থেকে অনেক ডাক্তার আনার চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টাতে আশা করি সফল হয়েছে কিছু কিছু ডাক্তার এসেওছে সেই কারণে খুব ভালো হচ্ছে আর হাসপাতালে শুধুমাত্র যে যে হচ্ছে শুধু এক রকমের রোগী দেখা হয় তা কিন্তু নয় অনেক ধরনের রোগীরই চিকিৎসা করা হয় আর সমস্ত রকমের রোগীর চিকিৎসা করা হয় আর এবং ক্যানসার পেশেন্টকেও দেখা হচ্ছে যেটা সব থেকে মহামারী ক্যানসার পেশেন্ট তাকেও জন্যও হচ্ছে দেখা হচ্ছে আর তার জন্য স্পেশাল ঘরের ব্যবস্থা করা হচ্ছে এ সব কারণে সব রকমভাবে ব্যবস্থা করার জন্য যে হাসপাতাল যে ভালো সেই হিসাবে পড়ানো হচ্ছে আর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সুইপার অনেক রকমের থাকার জন্য সে পরিষ্কার করার লোকের পরিমাণও বেড়েছে তাই সমস্ত সময় যে কোনো জায়গায় নোংরা আবর্জনা পড়ে আছে সেটা নয় সে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করছে